হ্যাঁ কাকিমা বলো হ্যাঁ ওই তো ওই ফার্স্ট জানুয়ারি তো প্রতি বছর মেলাটা খুব বড় করে হয় হ্যাঁ লোক উৎসব ও সঙ্গে রাম সীতা বইমেলা একসঙ্গে হয় না সেই বড় মেলাটা আমাদের হ্যাঁ যাবো তো বটেই ওই মেলায় না গেলে হয় প্রতি বছর যাই এ বছরও যাবো তো হ্যাঁ মেলায় তো এমনি এমনি গেলে হবে না সেই সঙ্গে আমার সে জামা নেই তো জামা সব পুরোনো হয়ে গেছে একটা জামা দিতে হবে তো কাকিমা তোমার এবার তা সে সাইকেল দিয়েছ সেটা কি মেলায় যাওয়ার জন্যে আমি কাজে যাই দেখে সাইকেল দিয়েছ আমি বাড়ির বাজারহাট করে আনি তাই সাইকেল কিনে দিয়েছো সেই জন্য আর জামা জামা দিয়েছো জামাও তো সে গায়ে দিয়ে অফিসে যাই কাজে যাই জামা কি নতুন আছে মেলায় গিয়ে আমি সেই পুরোনো জামা গায়ে দিয়ে যাবো তুমি যে কি বলো কি জানি হ্যাঁ একটা নতুন জামা না দিলে হয় সে ও তুমি কাকুকে বলো না বলো আমি কিছু জানি না তুমি আমায় দেবে তাই আমি জানি আমি যাচ্ছি আর কালকে দুজনে একসঙ্গে সন্ধেবেলা যাবো গিয়ে ওই বাজার থেকে ওই নতুন জামা তুমি আমায় কিনে দিও আর কি বেশি কিছু দিতে হবে না এবার শুধু জামাটা দিলেই হবে সে মেলায় গিয়ে তুমি দেখো মেলায় গিয়ে তুমি তোমার ভাইপো তুমি খালি পেটে রাখবে না কোনও খাওয়াবে না তুমি মেলায় গিয়ে কোনও একটা বই কিনে দেবে না কোনও খেলনা কিছু তোমার ব্যাপার সেটা আমি বলতে যাবো না সে পরের চিন্তা আগে জামাটা তুমি একটা ভালো দেখে দিও মোটামুটি যেমন সবার সামনে পরে যাই সবাই যেন বলে আমি যেন বলতে পারি যে আমার কাকিমা জামাটা দিয়েছে এরকম একটা জামা দেখে দিও বুঝতে পেরেছো নতুন স্টাইলের হ্যাঁ ওই তো আমার একটা মাত্র কাকিমা আবদার করে তার কাছে চাই আর কার কাছ চাইবো বলো হুম ঠিক আছে তাহলে কালকে সন্ধেবেলা গিয়ে বাজারে যাবো হ্যাঁ কিনতে আচ্ছা ঠিক আছে রাখলাম